ছোটবেলা থেকে পড়াশোনায় তেমন একটা ভালো ছিলাম না কোনোরকমে প্রাইমারি স্কুলে উত্তীর্ণ করার পরে অন্য স্কুলে গিয়ে ভর্তি হই সেখানে মাধ্যমিক পাস করলাম মাধ্যমিক পাস করার পরে আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম আর্টসে ভর্তি হওয়ার পর ভালো লাগত কম্পিউটার অ্যাপ্লিকেশান আর শিক্ষাবিজ্ঞান এই দুটি বিষয় খুবই ভালো লাগত পড়তে ভেবেছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে ভবিষ্যতে অনার্স করব কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সেরকম রেজাল্ট আমি করতে পারিনি শেষ পর্যন্ত করতে হল শিক্ষাবিজ্ঞান নিয়ে অনার্স এই সাবজেক্টটি একটি অসাধারণ সাবজেক্ট এই বিষয় এই বইটার মধ্যে আমরা সাধারণত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু জানতে পারি এটার মধ্যে মনোবিদ্যা আরও কত কি রয়েছে জীবনে চলার পথে প্রত্যেকটা পদক্ষেপ থে আমরা জানতে পারি এই বইটা থেকে তারপরে কলেজে গেলাম কলেজ গিয়ে অনার্স করার পরে বাবা খুবই অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হওয়ার কারণে বাবার যেই বংশ পরম্পরার ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা সেটা আমার হাতে এসে পড়ল কাজ আস্তে আস্তে শুরু করলাম ছোট থেকে আরও বাড়তে থাকল ব্যবসা ব্যবসা বাড়তে বাড়তে আরও সমস্ত ধরনের কাজ ধরতাম কন্টাক্টে নিতাম বিভিন্ন ধরনের ঘরবাড়ি রাস্তা ইত্যাদি কন্টাক্টে নিয়ে কাজ চলতে থাকত সব রকমের কাজ কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যা যা লাগত ইট গুটি বালি সিমেন্ট রড এই সমস্ত কিছুই আমরাই ডেলিভারি দিতাম ঘর মালিককে বা হচ্ছে রাস্তার যে কন্টাক্ট বড় কন্ট্রাক্টর তাদের এই সমস্ত আমরাই করতে থাকতাম এইভাবে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম এখন নিজে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী